হ্যাঁ আমি আমার চাকরি বা পড়াশোনা সম্পর্কে বলতে পারি অর্থাৎ প্রথমে আমি কিছু দিনের জন্য মানে গ্যাপ নিয়ে অর্থাৎ এইচএসের পর নিয়ে কি করব কি না করব সেটা নিয়ে অনেকদিন ঠিক করতে পারিনি তারপরে কিছু দিন পরে আমি ঠিক করলাম যে ওষুধপত্রের বিদ্যা নিয়ে যে পড়াশোনা সেটা নিয়ে আমি পড়শোনা করতে শুরু করলাম এবং গ্যাজুয়েশনে অর্থাৎ গ্যাজুয়েশনে যে মানে বিএসসিতে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে শুরু করলাম এবং কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে শুরু করার সময় প্রথমে মনে হচ্ছিল যেন হয়তো সেই জিনিসটা পারব না বা খুব কঠিন জিনিস হতে পারে এই মানে পরীক্ষাগুলো সেটা উত্তর দিতে পারব না কিন্তু আস্তে আস্তে যখন পড়া চলতে থাকল তখনই কিছু মনে হতে লাগল না অর্থাৎ সব কিছুর দিক দিয়ে বলতে গেলে যে আমার পড়াশোনার দিকটা খুব ভালোই চলছিল এবং তারপরে পড়াশোনার মাঝে কিছু কিছু কাজ যেমন কিছু কিছু প্রজেক্ট আসত বা কিছু কিছু অনলাইনে কিছু কাজ চলে সেগুলো আমি করে নিজের একটু হাত খরচাটা বের করে নিতাম যাতে আমার বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয় এবং পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় এবং তাছাড়া সরকারের তরফ থেকে তো স্কলারশিপ ছিল এবং যেটা দিয়েই আমার পড়াশোনার খরচ তো চলেই যেত এই ছিল আমার সংক্ষেপে কিছু বিবরণ যা আমার পড়াশুনা বা চাকরি ক্ষেত্রে যা যা ঘটেছে আমার সঙ্গে